আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমাদের ছোটো থেকে আমরা যে ভাষায় কথা বলি সেসবই হচ্ছে বাংলা আমাদের বাংলা ভাষা হলো মাতৃভাষা ঠিক আছে বাংলা আমাদের মানে যেখানে যেই কাজই করি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের বাংলা ভাষাটাই বেশি দরকার পড়ে প্রয়োজন পড়ে কারণ বাংলা ভাষাটা আমাদের দরকার প্রয়োজন ঠিক আছে বাংলা ভাষাটা আমাদের সবথেকে ভালো কিন্তু আমাদেরকে বিভিন্নজন বিভিন্ন ইয়েতে কেরিয়ার করার জন্য আমাদেরকে বাইরে যেতে হয় বাইরে পড়াশোনা করতে যেতে হয় সেখানে কাজ করতে যেতে হবে আর সেখানে বিভিন্ন ধরনের ভাষা থাকে হিন্দি ইংলিশ তামিল উর্দু এসব ভাষা থাকে ঠিক আছে এসব ভাষা আমাদেরকে শিখে রাখতে হয় কথা বলতে হয় সেখানে তাতে আমরা সেখানে তাদের কথা বুঝতে পারি তাদের কথা তাদেরকে উত্তর দিতে পারি সেই জন্য আমাদেরকে বলতে হয় কিন্তু আমাদের দেশে এখানে বাংলা ভাষাটাই শ্রেষ্ঠ আমরা ছোটো থেকে বাংলা ভাষাতেই কথা বলেছি বাংলা মিডিয়ামে পড়েছি বাংলা নিয়েই সমস্ত কিছু আমাদের আমরা ভারতবাসী গর্বিত কারণ আমাদের বাংলা ভাষাটা আমরা যেই কাজে যেখানে যাই আমরা বাংলা ভাষাটা আগে বলি বাংলা ভাষাটা করাটা আমাদের দরকার কারণ বাংলা ভাষার জন্য আমরা সমস্ত কিছু এখানে শেয়ার করতে পারি ঠিক আছে বাংলা ভাষায় কোনো কিছু কথা বললে সেটা বুঝতে পারি কিন্তু তার আমাদের কথা তারা ইংলিশ বা হিন্দি বুঝতে পারে তারা কিন্তু আমাদের কথা বুঝতে পারে না অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না আর অনেকে বাংলা ভাষা বলতে পারে কিন্তু বুঝতে পারে না সেম এরকম জিনিস অনেকের থাকে তাই বাইরে বাইরে গেলে আমাদেরকে এই বিভিন্ন ধরনের ভাষা দিয়ে কথা বলতে হয় আর বা আমাদের বাংলা ভাষাই হচ্ছে শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষা আমাদের বাংলা ছোটো থেকে আমরা বাংলাতে কথা বলেছি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি বাংলা মিডিয়াম স্কুলে সেখান থেকে সমস্ত কিছু রেডি করেছি সেখানে সমস্ত কিছু আমাদের হাত ধরে সেই জায়গা থেকে বড়ো হওয়া বাংলাটা আস্তে আস্তে শেখা কথা বলা মা বাবা এসব উচ্চারণ